ভারতের জলবায়ু নাতিশীতোষ্ণ আমাদের দেশে ছয়টি ঋতু আছে গীষ্মকাল গীষ্মকালে খুব গরম পড়ে অতিরিক্ত গরমটাই থাকে গরমের সময় তারপর গীষ্মর পরে আসে বর্ষাকাল বর্ষাকাল যে যে পরিমাণে বর্ষা হওয়ার কথা তেমন হয় না তারপরে শরৎকালেও শরৎ শ শরৎকালে শরৎকালে আবহাওয়া থাকে মনোরম আরামদায়ক থাকে এরপর আসে আমাদের এরপরে আমাদের ব ঋতুগুলো পরিবর্তন হতে থাকে আর এক আমাদের এখানে যেমন বৃষ্টিতে বৃষ্টি হয় বা গরম থাকে বা ঠান্ডার সময় ঠান্ডাটা আমরা বুসদে পারি কিন্তু পাহাড়ি অঞ্চলে ঠান্ডাটা সব সময়ই থেকে যায় ওখানে ওই দিকে আবহাওয়ার খুবই ঠান্ডা থাকে আচ্ছা আর আর এবার মরুভূমির দিকে থাকে যেহেতু বালি এলাকা সেখানে খুবই গরম থাকে আর আবার যেখানে যেসব জায়গায় মানে তৃণভোজী জায়গা তৃণভোজী জায়গায় সেখানটায় মানে অরণ্য এলাকায় সেখানে আবহাওয়া খুব আরামদায়ক হয়ে থাকে